পশ্চিমবঙ্গের বিনোদন শিল্পের প্রসারের পেছনে প্রচুর কারণ রয়েছে যেমন ঐতিহ্যগত বিনোদন সেখানে নাটক যাত্রা লোকসঙ্গীত নাচের মতন বিনোদনে বিনোদনের প্রচলিত রয়েছে এই মাধ্যমগুলির মধ্যে পশ্চিমবঙ্গের মানুষেরা প্রচুর আনন্দ করে প্রযুক্তির ব্যবহার আছে এখানে যেমন আধুনিক প্রযুক্তির ব্যবহার পশ্চিমবঙ্গের বিনোদনের শিল্পকে নতুন মাত্রায় নিয়ে গেছে যেমনি সিনেমা টেলিভিশন ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে মানুষ সহজেই বিভিন্ন ধরনের বিনোদনের উপভোগ করতে পারে আর বিনোদনের কেন্দ্র বলতে কলকাতায় প্রচুর থিয়েটার হয়েছে সিনেমা হল আছে নানা জায়গায় ঘুরতে যাওয়ার পার্ক আছে আর বিনোদনের শিল্পের কথা বলতে গেলে চলচ্চিত্র টেলিভিশন সঙ্গীত শিল্পের তো আছেই পশ্চিমবঙ্গের বিনোদনের প্রসারে এখানে ব্যাপক ভূমিকা রয়েছে এখানে আর কলকাতা ফিল্ম ইণ্ডাস্ট্রি দেশের বিভিন্ন প্রধান বিনোদনের কে কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে আর কম খরচ বলতে কম খরচে আমরা ঘরে বসে টিভির তে দে নানারকম সিরিয়াল অনুষ্ঠান নানারকম ফ্যামিলি শো দেখছি এই সমস্ত উপাদানগুলো মিলিয়ে পশ্চিমবঙ্গের বিনোদন শিল্পের প্রসার হয়েছে এবং মানুষদের মানুষদের বিনোদনের জন্য একাধিক বিকল্প পাওয়া যাচ্ছে